হ্যাঁ বলছিলাম আপনি কি দীপ সরকারের অভিভাবক বলছেন হ্যাঁ তো মানে আমি আপনাকে কিছু বলার জন্য ফোন করেছিলাম তো হচ্ছে আমাদের স্কুলে স্কাইল্যান্ড স্কুলে স্কাইল্যান্ড স্কুলে আমাদের একটা সরস্বতী পূজা নিয়ে একটা মিটিং হবে ঠিক আছে তো স্কুলে তো হ্যাঁ হচ্ছে কী একটা গার্জিয়ান মিটিং হবে আপনাকে সেখানে অ্যাটেন্ড থাকতে হবে ঠিক আছে পরশু দিন পরশু দিন দুটোর সময় দুটোর সময় আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে ঠিক আছে মিটিংয়ে আর এর জন্য সরস্বতী পুজোর জন্য আমরা চাঁদা নিচ্ছি তো আপনার ছেলে তো ক্লাস টুয়ে পড়ে তো এই বাবদ আমরা পাঁচশো টাকা চাঁদা নিচ্ছি হ্যাঁ ঠিক আছে না না না আপনার ছেলেকে আনতে হবে না আপনি অ্যাটেন্ড থাকলেই হবে হ্যাঁ হ্যাঁ